আমাদের বাড়িতে একটি গবাদি পশু আছে তার নাম পার্বতী তাকে সকাল থেকে মোটামোটি স্নান করানো তার জন্য খাবার তৈরি করা খাবারগুলো হচ্ছে আলু এপিক দানা কুল কোঁড়া খড় এরকম বিভিন্ন ঘাস তাকে খাবার দিতে হয় তাকে দু বেলা স্নান করাতে হয় এবং সে প্রচুর পরিমানে আমরা তাকে ভালোবাসি এবং সে আমাদেরকে তার পরিবর্তে দুধ দেয় যেখান থেকে আমরা দই মিষ্টি ছানা ইত্যাদি খেতে পাই এবং গবাদি পশু থাকার কারণে ও যে মল ত্যাগ করে যাকে গোবর বলা হয় ওই গোবরটা মাঠে দিলে কিন্তু মাঠের ফসল খুব ভালো হয় আর গবাদি পশুকে মাঝে মাঝে ট্রিটমেন্ট করাতে হয় যে কোনও রোগ জ্বালা আছে নাকি দেখতে হয় মাঝে মাঝে ভিটামিন ঔষধ খাওয়াতে হয়